হ্যাঁ আমি যে কোন পাঁচটা তারিকের কথা বলতে পারব সেগুলি হল এগারোই জানুয়ারি দু হাজার বাইশ বারোই ফেব্রুয়ারি দু হাজার একুশ দশই জুন দু হাজার কুড়ি আঠেরোই জুলাই দু হাজার আঠেরো পাঁচই আগস্ট দু হাজার পনেরো